স্থানীয় বর্ধমানে কিছু দাতব্য প্রতিষ্ঠান আছে হ্যাঁ সেগুলো সব ঠিক ঠিক মতো প্রচার নেই হ্যাঁ যেগুলো আছে বর্ধমানে কিছু কিছু হ্যাঁ সেগুলো তারা হয়তো নির্বিঘ্নে কাজ করে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ কিছু কিছু কিছু কিছু রয়েছে হ্যাঁ তারা এখনো দেশের সমাজের এবং সেবাও করছে এবং বিভিন্ন জায়গায় রেলওয়ে ষ্টেশনে প্লাটফর্মে এবং বিভিন্ন জায়গায় তারা খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা করছে আমাদের এখানে বৃদ্ধাশ্রমে শিশু যত্নকেন্দ্র কিছু নেই কো এখানে হ্যাঁ ফস্টার হোম আছে না কি জানা নেই তবে গৃহহীন পরিবারের অনেকে আছে যারা আমাদের প্রায় তারা বিভিন্ন জায়গায় কষ্টের মধ্যে রয়েছেন